হ্যাঁ যেহেতু আমি শহরে থাকি তাই জন্য সেখানকার অনেক খাবারই খেতে ভালো এবং সুস্বাদু খেতে হয় আর খাবারগুলো খুব ফ্রেশ হয় আমি প্রতিদিন সকালে এক গ্লাস দুধ খাই সেটা খেতে খুবই সুস্বাদু এবং তাতে খুব প্রোটিন থাকে আর আমি দুধ খাওয়ার পর আমার শরীরটা খুব স্ট্রং লাগে এবং শরীরটা খুব ভালো বোধ করি তাই আমাদের শহরে এই এলাকায় যখন পর্যটকরা ঘুরতে আসবে তখন দুধ থেকে যে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয় যেমন রসমলাই সন্দেশ রসগোল্লা রাজভোগ আরও অনেক মিষ্টি তারা খেতে পারে আমাদের এখানে একটা বিরিয়ানির দোকান আছে সেখানে খুব সুন্দর চিকেন বিরিয়ানি ও মাটন বিরিয়ানি পাওয়া যায় এবং খেতে খুব ভালো লাগে এছাড়া ও মৌ সুইস্টস বলে একটা মিষ্টির দোকান আছে সেখানে খুব সুন্দর রসমলাই পাওয়া যায়